হ্যাঁ আমি একবার বর্ধমান থেকে কলকাতা যাওয়ার পথে কলকাতা পার্ক স্ট্রিটে যাওয়ার সময়ে একটা ওলা উবের বুক করেছিলাম এবং এই ওলা উবের বুক করার পরে ড্রাইভারটিকে বলে দিয়েছিলাম যে এইখান থেকে এইখান অব্দি আমার ডেসটে মানে যাবো আমি তো সেখান থেকে গিয়ে আমাকে কত টাকা দিতে হবে না কি সেই নিয়ে কোনো প্রথমে কথা হয় নি তারপর আমি কলকাতায় প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ওখানে গিয়ে পৌঁছে গেছিলাম এবং ওখানে পোঁছে যাওয়ার পরে তারপরে নেমে গাড়ি থেকে আমি ডাইভারটাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার কাছে তো ক্যাশ নাই তো ক্যাশ না থাকার জন্য এখন আমাকে পেমেন্টটা আমি কীসের মাধ্যমে করবো ওনারা তখন প্রথমে কিছু করতে চায় নি অর্থাৎ তাদেরও একটু ক্যাশের দরকার ছিলো তাই জন্য আমিও তারপর অনেক রিকোয়েস্ট করাতে তারা তাদেরকে আমি জিজ্ঞাস করলাম যে আপনার কাছে অন্য কোনো পেটিএম বা গুগল পের মতো কোনো অনলাইনের ব্যবস্থা রয়েছে ওই ব্যবস্থার মাধ্যমে যদি কিছু করা যায় তো সেই জন্য তারা অনেকক্ষণ পরে আমাকে নিজস্ব অনলাইনের যে পেটিএম বা গুগল আমাকে দিয়েছিলেন তারপরে আমি এই উবেরকে টাকা দিয়ে তাকে চলে যেতে বলেছি